ভারতের কিছু জনপ্রিয় খেলার মধ্যে হল ক্রিকেট ফুটবল কবাডি ব্যাডমিন্টন

দেশের বিখ্যাত ক্রীড়াবিদদের মধ্যে হল সচিন তেণ্ডুলকর সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি সুনীল গাভাস্কার ফুটবল জগতের কথা বলতেই মনে পড়ে যায় সুনীল ছেত্রী সুব্রত পাল চুনী গোস্বামী কবাডির জসবীর সিং অজয় ঠাকুর অনুপ কুমার ব্যাডমিন্টন জগতের সানিয়া মির্জা পি ভি সিং সাইনা নেহওয়াল প্রকাশ পাডুকান হকির ধ্যানচাঁদ ধনরাজ পিল্লাই বলবীর সিং